হুম অবশ্যই যোগব্যায়াম যখন যখন আপনি করবেন যখন আপনি ব্যায়াম করবেন তো ব্যায়াম বা যোগা আপনার দৈনন্দিন জীবনে এতো উপকার করে তো যেগুলো আপনি যদি দৈনন্দিন জীবনের রুটিনে আপনি যদি যোগাটা বা ব্যায়াম করা আপনি যদি রুটিনে রাখেন মাস্ট তো দেখবেন আপনাকে কোনো সময় কোনো কোনোরকম রোগ আপনার হবে না আপনার শরীর সব সমময় সুস্থ থাকবে শরীরে ফ্লেক্সিবিলিটি থাকে শরীরে কোনো রকম রোগ হয় না আপনার হার্ট হার্ট দুর্বল থাকে না হার্ট সুস্থ থাকে আপনি যখন এবং আপনাকে এখন যে বিভিন্ন রকম রোগ হয় সুগার প্রেশার বাত বলেন তো আরও অনেক বিভিন্ন রকম মানুষে এখন আক্রমণ হয় তো যারা যারা মানুষরা সকালবেলায় উঠে যোগা করে মর্নিং ওয়াক করে যারা দৈনন্দিন জীবনে এই যোগ যোগাটা নিজের রুটিনে রেখেছে তো তাদের জীবনধারার চ্যালেঞ্জের চ্যালেঞ্জগুলি তারা যেমন যেই রোগগুলো হয় আর কি তো সেই রোগগুলি অবশ্যই নেগেটিভ পয়েন্ট আসে নেগেটিভ করতে গাইড করে কারণ এখনও বিভিন্ন ধরনের মানুষ আছে যারা যোগা করে তো তাদের দেখবেন অসুখ বিসুখ খুব কম হয় কারণ তারা সব কিছু মেনটেন করে মেনটেন বলতে কি তারা মাস্ট যোগা করে তো দেখবেন যারা যোগা করবে তাদের দেখতে কত রকম কত ফ্লেক্সিবিলিটি থাকে তারা কত রুটিন মেনে চলে কত কিছু খাবারও হয়তো মেনটেন করে তো যোগা করলে আপনার সব দিক থেকে মানে আপনার মন ভালো থাকবে আপনার সুর সরি শরীর সুস্থ থাকবে আপনার সুখ থাকবে আপনার কোনো রকম মানে টেনশান থাকে মানুষের বিভিন্ন রকমের তো সেই টেনশানগুলো আপনি যদি যোগা করেন তো আপনার অনেক টেনশনমুক্ত নিজেকে রিলিফ মনে হয় তো অবশ্যই আমি বলবো যে দৈনন্দিন জীবনে আপনার রুটিনে অবশ্যই যোগা ব্যায়াম রাখা উচিত